চলচ্চিত্র শিল্পীদের সম্পর্কে রিপোর্ট করা সমস্ত কিছু যে সঠিক বা প্রয়োজনীয় তা কিন্তু নয় বর্তমান সময়ে ফোনের মাধ্যমে যে বিভিন্ন অ্যাপগুলি রয়েছে যেমন ফেসবুক হোয়্যাটসঅ্যাপ ইনস্টাগ্রাম ট্যুইটার এগুলোর মাধ্যমে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের রিপোর্ট বা খবর ছড়ায় টি ভি নিউজপেপার এগুলো এগুলোতে যে রিপোর্ট বা খবর ছড়ায় সেগুলো বেশিরভাগই সত্য থাকে আর ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে মাধ্যমে যে সব মানুষজন বিভিন্ন রকমের রিপোর্ট রিপোর্ট বা খবর ছড়াতে থাকে চলচ্চিত্র শিল্পীদের নামে সেগুলো অনেকটা গুজব হয় কারণ এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষও বিভিন্ন কনটেন্ট ক্রিয়েট করিয়ে টাকা ইনকাম করে ভিউ বাড়িয়ে শেয়ার কমেন্ট বাড়িয়ে অনেক টাকা ইনকাম করতে পারে তাই তারা বেশিরভাগই চলচ্চিত্র শিল্পীদের নিয়ে নানান রকম নিজের মন গড়া মন্তব্য করে ভিডিও বানায় যাতে তারা ভালো টাকা ইনকাম করতে পারে